হ্যা আপনি কেমন আছেন

আর ওষুধ যে ওষুধ যেগুলো দেওয়া হয়েছিলো আপনাকে খেতে বলেছিলাম এই সময় এগুলো এইগুলো ঠিকঠাক খেয়েছেন ও ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবুকে বলে আপনাকে ওটা এটা দেখছি এছাড়া ওই কি খাওয়া দাওয়া করেছেন আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না দুপুরে কী খেয়েছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ কদিন আপনি কিন্তু রিচ খাওয়া দাওয়া করবেন না হ্যাঁ আপনার যেমন এইগুলো প্রবলেমগুলো আছে যদি নতুন করে খাওয়া দাওয়া করে শরীরে গ্যাস তৈরি হয়ে যায় তাহলে খুব নতুন করে সমস্যা হবে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর রেগুলার স্নানটা করবেন স্নানটা কিন্তু আপনি বন্ধ করবেন না হ্যাঁ আর ঠান্ডা আর ঠান্ডা একদম লাগাবেন না হ্যাঁ এখন যদিও একটু ঠান্ডা সামান্য আছে তবুও মানে আপনি ওটা খুব মানে দেখে করবেন আর এক একা আপনার শরীর দুর্বল আছে দেখলাম কোনো এক একা কোথাও বেরোবেন না আর প্রেশারেরও দেখলাম সামান্য প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আর আর কিছু সমস্যা হচ্ছে আপনার হুম হুম